আমার মনে হয় প্রবাহ বা মুহুর্তে থাকা ধারণাটি যৌগ অনুশীলনের সাথে খুবই ভালোভাবে সম্পর্কিত কারণ প্রবাহ হল এক ধরনের যোগ করার ধরন যেটা আমাদেরকে যোগ করতে বা অনেকক্ষণ ধরে অন্যান্য যোগ করতে এটা সাহায্য করে এবং এর মাধ্যমে আমরা কখনও কখনও উৎসাহও উৎসাহিতও হয়ে থাকি যোগ করার জন্য আমরা যখন যোগ করি তখন প্রবাহ বা মুহুর্তে থাকা এই দুটি ধারণার মাধ্যমে আমরা আমাদের ক আরো যোগ করার ইচ্ছাকে বাড়িয়ে তুলতে পারি এর ফলে আমাদের যোগের প অনেকটা পরিমাণ মানও বেড়ে যায় এবং এর ফলে আমাদের যোগের যে কোয়ালিটি থাকে সেটাও খুব বেশি পরিমাণ ভালো হয়ে যায়